হ্যাঁ অলোকদা বলো হ্যাঁ সে তো আপনি হ্যাঁ আমিও তো পড়ে আছি কাজই পাচ্ছি না হ্যাঁ কলকাতায় কলকাতায় বড় বড় কোম্পানি আছে ঠিকই কিন্তু কলকাতাতে অনেক খরচ মানে পুরো শহর পড়ে গেছে তো খাওয়া দাওয়ার বা অন্যান্য জিনিসের ঘর ভাড়া ওটাতে অনেক খরচ আমি ভাবছিলাম যে কলকাতায় না গিয়ে ঐ জলপাইগুড়ির দিকে আমার একটা দাদা ওখানে একটা কারখানায় চাকরি করে ওখানে যদি একটা কাজ পাওয়া যেত আমি ঐদিকে বলছিলাম জলপাইগুড়িতে খরচ কম তো মানে সেই হিসাবে দেখতে গেলে প্রায় একই খরচ হবে কিন্তু একটু কম খরচ হবে না ওটা তো যে যার নিজেরই থাকা খাওয়া

ওখানে কোম্পানি থা খাওয়াটা দেবে থাকাটা আমাদের থাকতে হবে আচ্ছা ওখানে ওই কোম্পানির সাথে তাহলে কথা হয়েছে ও কত টাকা দেবে বলছে সাত হাজার টাকা সাত হাজার টাকায় এখন আমি জলপাইগুড়িতে যেটা বলছিলাম ওইটায় তো ন হাজার টাকা দেবে বলছে কিন্তু ওটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে না কিছু দেবে না দু হাজার টাকা বেশি দিচ্ছে হ্যাঁ সেই হিসাব করে দেখতে গেলে যে কলকাতার দিকে যেয়েই বেশি লাভ হবে হ্যাঁ তাহলে ঐ কলকাতায় তাহলে যোগাযোগ করবো আর আমিও তাহলে যাব একসাথে তোমার সাথেই যাব

তাহলে যোগাযোগ করো ওখানেই চলে যাব তাহলে কাজে আচ্ছা ঠিক আছে রাখছি